বইয়ের পাতায় যে গল্প আমার শরৎচন্দ্রের লেখা মহেশ মহেশ্বের যে সমস্ত ঘটনা আমি পড়েছি যেমন যে রাজ রাজাজের যে সমস্ত অকথ্য অত্যাচার সেটা আমার খুবই মনে লেগে গেছে আর এই ঘটনাগুলো আগেকার দিনে সত্যিই ঘটত এবং সেটা এখনও কিছু কিছু আছেে যা সত্য বলে আমরা জানি বা সেগুলো সত্যিই ঘটত